হ্যাঁ যখন স্কুলে পড়তাম তখন একবার ছোটবেলায় স্কুল থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল সেটা বটানিকাল গার্ডেনে সেখানে গিয়ে দেখি বিশাল বড় এক বটগাছ আছে সেই বট গাছের অনেক বট গাছ সম্পর্কে অনেক কিছু বলেছিল মাস্টারমশাইরা এবং সেখানে বিভিন্ন ধরনের বহু পুরনো প্রাচীন গাছ এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে সেই সমস্ত গাছ গাছলার ব্যাপারে আমাদেরকে সেই সময় মাস্টারমশাইরা বলেছিল এবং সেই ট্রিপে গিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম সব বন্ধুরা মিলে একসাথে গিয়েছি গিয়ে ঘুরেছি খেয়েছি আনন্দ করেছি এবং কত কিছু শিখতে পেরেছি সেই ঘোরার মাধ্যমে এই ঘোরাটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে